পশ্চিমবঙ্গে কেনাকাটার কিছু অভিজ্ঞতা হল পুজোর সময় ভিড় ভাট্টার মধ্যে দিয়ে কেনাকাটা করা দোকানে সেল চললে একে ওপরের হাত থেকে জিনিস টানাটানি করা রাজ্যে ঘোরাঘুরি করা করার কিছু উপায় দুচাকা যেমন বাইক সাইকেল ইত্যাদি এবং বিভিন্ন ধরণের ভ্রমণের জন্য পরিবহনের সর্বোত্তম উপায়গুলি হল টোটো অটো বাস ট্রেন ইত্যাদি